আমার জীবনে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমি আমার এই সিদ্ধান্তটা নিয়েছিলাম ক্লাস টুয়েলভের সময় তো তখন আমি পরীক্ষা দিই ক্লাস টুয়েলভে টেস্ট পরীক্ষাটা দিই টেস্ট পরীক্ষাটা দিয়ে দেখি আমার কোনো ভালো রেসাল্ট হয় নি তারপরে দেখি তারপরে আমার টেস্ট পরীক্ষার পর আমার ফাইনাল এক্সাম হয় বোর্ডে এক্সাম টুয়েলভের তো বোর্ড এক্সামটা দেওয়ার পর অনেক দেয়া দেওয়া হলো তারপরে আমার দুমাস পর রেসাল্ট বেরোল বোর্ড এক্সামের তারপরে আমি দেখি পাশ করেছি ওখানে ফিফটি পারসেন্ট নম্বরের মতোন পেয়েছি তারপরে আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিলো কি করে কি করবো ভেবে পাচ্ছিলাম না কলেজে পড়তে গেলে তো খরচা আছে তাই জন্য আমি আমার সব বন্ধু জিজ্ঞেস করলাম যে কিরে কেমন করে পড়া কি করা যায় কলেজে পড়া কি কি করে পড়বো বা কলেজে পড়লে আমার কি হবে কেরিয়ারে কিছু করা যাবে কি যাবে না সেরকম টাকাও ছিলো না কলেজে পড়ার মতো তো আমি দেখলাম যে কলেজে পড়বো না কোনো কাজ বাজ শুরু করবো কলেজে পড়তে গেলে খরচা আছে ধরুন আর পড়তে হবে এবার আমার একটা বন্ধু বলে দেখ কলেজে পড়লে এই বেশি খরচা হবে না তোর বাবার একটু চাপ হবে আমি চাপ দিতে চাই না এখন তাই জন্য আমি কি করলাম আমি আমার পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নিলাম দিয়ে আমি আমার একটা বন্ধু বলেছিলো কাজ আছে সোনার কাজটা করবি তো বোল বল সোনার কাজটা তোকে লাগিয়ে দেবো তাই জন্য আমি তখন আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম সোনার কাজটা করার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিলো কিছু করার ছিলো না কেন আমার সব বন্ধুরা বলেছিলো যে দেখ পড়াশোনা তো হবে না আর তা খুব পড়াশোনা করতে গেলে খরচা হবে এ পরিবারেও প্রচুর চাপ পড়ছিলো আমার ঘরে তখন আমি কি করবো তখন আমি দেখলাম যে না পড়াশুনা করে কিছু হবে না যখন আর পড়াশোনাগুলো খরচা খরচা আছে ওই জন্য একটা বড়ো সিদ্ধান্ত নিলাম যে আর পড়াশোনা করবো না আমি আমি বাইরে গিয়ে কাজ করবো ওইখান থেকে আমি ইনকাম শুরু করবো এইটুকুই আমার এইটাই এই ছিলো আমার জীবনের বড়ো সিদ্ধান্ত